নাচের বিভিন্ন শৈলীর বিকাশে সাংস্কৃতিক ভূমিকা পালন করেছে এই নাচ হল আমাদের সাংস্কৃতিক একটা কলা এবং অনেকেই এই নাচের প্রতি আগ্রহ হয়ে অনেকেই নাচটাকে জীবিকা হিসেবে ভে বেছে নিয়েছে এবং বিভিন্ন ধরনের নাচ আছে যেমন ভারতনাট্যম কথাকলি মণিপুরী কত্থক ক্লাসিক্যাল ইত্যাদি এবং আমাদের ভারতে বেশিরভাগ সবাই কা ভারতনাট্যমে নিয়েই বেশি পড়াশুনা করেন এবং এই ভা নাচের অনেকগুলি মুদ্রা মুদ্রা থাকে এবং এই মুদ্রাগুলিকে ব্যবহার করে এবং মুখভঙ্গি দিয়ে নাচটিকে খুবই ভালোভাবে প প্রতিভা সম্পন্ন করেছে এবং এই নাচ নিয়ে অনেক জায়গায় পড়াশুনা করা হয় যেমন রবীন্দ্রভারতীতে করা হয় শান্তিনিকেতনে কলাভবনে করা হয় এইগুলিতে অর এ শিক্ষা প প্রদান করে নাচের বিভিন্ন দিকগুলিকে তারা তুলে ধরার চেষ্টা করেন এবং এই নাচ অনেক সংস্কৃতিক উপায় ব্যবহার করা হয় এবং নাচ হচ্ছে যে সবাই অর্থের জন্যও এই জীবিকা নির্বাহ করে এবং সেখান থেকেও তারা টাকা উপার্জন করে এবং নাচকে তারা ভালবেসে অনেকে ভালবেসে নাচটাকে নিজের ইচ্ছা মতন নিজে পেশা হিসাবে নিযুক্ত করেন